বড়ো চাষে যারা আছে তাদের অনেক জমি থাকে অনেক ইয়ে থাকে কিন্তু তাদেরকে তাদের বছরে দুবার ধান হয় তারা দুবার ধানটাই মনে করলে মড়াইয়ে বেঁধে রাখতে পারে তাদের কোন অসুবিধা হবে না কিন্তু গরিব মানুষ যারা আছে তারা দিন আনে দিন খায় তাদের নিজেদের যেটুকু জমি আছে হয়তো নিজেদের না থাকলো পরের জমি চাষ করে খায় তাদেরকে কি করতে হবে সেটা সেই ধানটা যদি না হয় তার নিজের ঘর থেকে তাদেরকে ধান দিতে হবে কিন্তু তাদেরকে কষ্ট করে তাদেরকে ধানটা চাষ করে নিয়ে আসতে হবে যতটা পারবে নিজের সামর্থ্য মতো কষ্ট করে পানি কিনে হোক আর কিনে হোক তাদেরকে সে ধানটা চাষ করে তাদেরকেও দেয় নিজের জন্যও নেয় এবার তারা হয়তো মড়াইয়ে রাখতে পারে না তাদেরকে বেচে দিতে হয় সবাই সংসারে অভাব কষ্টর জন্য এইটুকুই বলা